আর রান্নাঘরে লবনের কৌটো আছে যে লবণ আমাদের তরকারি স্বাদ গ্রহণ করা হয় বা স্বাদ এনে দেয় লঙ্কার গুঁড়ো আছে লঙ্কার গুঁড়ো দিয়ে আমাদের তরকারি রান্না করা হয় তাতে সুস্বাদু বাড়ায় হলদির গুঁড়ো ব্যবহার করে হলদির কৌটা আসে হলদিরকে হলদি দিয়ে আমাদের তরকারি রান্না করা হয় এবং সেই তরকারি তে কালার এনে দেয় তরকারির রঙটা ভালো দেখানোর জন্যে হলদি ব্যবহার করা হয় এই হলদি আমাদের দেশের মাটিতেও রোপণ করা হয় এ বাড়ি থেকে তৈরি করা হলদি এ আমরা এই হলদি নিয়ে শুকনো করে সিদ্ধ করে এই হলদিটা আমরা নিয়ে যাই মেশিনের ওখানে ওখান থেকে আমরা মাড়াই করে গুঁড়ো করে নিয়ে এসে আমাদের রান্নার কাজে ব্যবহার করি আর জিরে গুঁড়ো আছে এই জিরে আমরা দোকান থেকে নিয়ে আসি এই জিরে গুঁড়া আমাদের এখন দামটা বেশি হয়ে গেছে পাঁচশো টাকা কেজি এই পাঁসশো টাকা কেজি করে নিয়ে এসে আমরা একশো দুশো গ্রাম করে নিয়ে এসে বাড়ি এসে রোদে দিয়ে এগুলো শুকনো করি একটু শুকনো হয়ে গেলে আমাদের মিক্সার মেশিনে ফেলতে ভালো হয় এবং গুঁড়ো হতে ভালো হয় এই জিরে দিলে আমাদের খাওয়ার সুস্বাদটা বাড়ে মরিচের গুঁড়ো আছে মরিচের গুঁড়ো দিলে ঝালটা বাড়ে আর হাঁড়ি আছে এই হাঁড়িতে ভাত রান্না করাই আমাদের গ্রাম অঞ্চলে ধান রোপণ করা হয় সেই ধান খেতি করে আমাদের ও ধান চাষের থেকে চাল হয় সেই চাল দিয়ে আমরা রান্না করি দেশীয় চাল কড়া আছে সেই কড়াইয়ে আমরা রান্না করি খুন্তি দিয়ে নাড়াচাড়া করা হয় থালা বাসন আছে থালা বাসন দিয়ে আমাদের ডিসট্রিবিউট করা হয় সবাই যারা আমাদের বাড়ির লোকজন যারা আত্মীয় স্বজন আছে সবাইকে দেওয়া হয় আমাদের ঝাঁকা আসে ঝাঁকার ফলে তোমার থালা বাসন হাঁড়ি তৈজসপত্র রাখা হয় যাতে করে অগসলো না থাকে ঘিয়ের পাত্র আসে আমাদের দেশীয়ও ঘি আমাদের গ্রাম অঞ্চলে বাড়ি আমাদের গ্রাম অঞ্চলে প্রত্যেকটা বাড়িতে গাভিন আসে সেই গাভিন থেকে আমরা দুধ সংগ্রহ করি দুধ সংগ্রহ করে সেটা আমরা জ্বালিয়ে জ্বালিয়ে আমরা ঘোলের সাহায্যে ঘোল বের করে নিয়ে তার থেকে আমরা ঘি বের করে নিয়ে সেই ঘি আমরা সারা বছর ধরে আমরা খাওয়ার কাজে ব্যবহার করি ঘি খুব সুস্বাদু এই ঘি আমাদের গ্রামেও বিক্রি করা হয় আর চালের ড্রাম আছে চালের ড্রামের ভিতরে চাল রাখা হয় আমাদের গ্যাসে রান্না করা হয় ও উনুনেও রান্না করা হয় যে সব আমাদের গ্রাম অঞ্চলে বাড়ি আমাদের বর্ষার সিজনটাই গ্যাসে রান্নাটা ব্যবহার বেশি করা হয় যেহেতু গ্যাস আমাদের বর্ষার সময় কাঠের একটু অসুবিধা হয়ে যায় সেই জন্যে গ্যাসে রান্না করতে হয় তার জন্যে আমাদের গ্যাসের অফিস থেকে গ্যাস নিয়ে আসতে হয় আর কাঠের জালের জন্যে আমাদের গ্রাম অঞ্চলে গাছ আছে গাছগুলো কাটতে হয় সেগুলো শুকনো করতে হয় শুকনো করে রান্না করার সময় আমাদের এই গাছগুলো কাঠগুলো ব্যবহার করতে হয় আমাদের আর কলসি আসে কলসিতে করে আমার বউ জল নিয়ে আসে আমাদের মোড়ের মাথায় ট্যাপ আসে ট্যাপ থেকে জল নিয়ে আসা হয় আর ড্রাম দুটো আছে সেই ড্রাম দুটো আমারই নিশ্চয় খুব কষ্টের ব্যাপার জল আলদা জলের সমস্যাটা আমাদের এখানে গ্রাম অঞ্চলে জলের সমস্যাটা আছেই আর সেকনি আসে যে সেকনি দিয়ে আমরা দুধ স্যাকা হয় চায়ের পাত্র আসে যা বাইরের থেকে নিয়ে আস হয় চায়ের পাত্রগুলো এই চায়ের পাত্রে সা রাখা হয় আমার বৌদি এসে সা বানিয়ে দেয় যে সা খেতে খুব সুস্বাদু চিনির পাত্রে আসে ওতে চায়ে চিনি দিতে হবে গাছ চা করতে হবে ওতো একটু স্বাদ মতো লবণ দিয়ে বানাতে হবে সর্ষের তেল আছে যে তেলের দাম এখন বর্তমান একশো আশি টাকা করে রেট হয়ে গেছে আগে আমরা একশো পঁয়তিরিশ টাকা করে এই সর্ষের তেল নিতাম তেল না হলে আমাদের খাওয়া দাওয়ার খুবই অসুবিধা হয়ে যায় তেলের দাম যতই বাড়ুক আমাদের তেল নিতেই হবে সষের তেল না হলে কোনো মছ বাজা বলুন আর তরকি রান্না বলুন কোনোটাই হবে না আর শুকনো লঙ্কা আসে যে লঙ্কা দিয়ে আমরা আলু মাখা করে খাই পিফে মাখা করে খায় ছাদ মতো যে এটা ভালো লাগে সেটা খাওয়া যায় এখন কচু আছে কচু রান্নার জন্যে ব্যবহার হয় বাজার থেকে আমরা গ্রামে বাড়ি সবাই বিক্রি করতে নিয়ে আসে আমাদের মাঠে এখন হয় নি অন্যজনের হয়ে এসে তার কাছ থেকে নিয়ে এসেছে সেই মাঠ থেকে নিয়ে এসছি পশুর খাওয়ার জন্যে খুবই উপকারিতা পুঁই শাক আছে আমাদের গ্রামের মাটিতে আমরা পুঁই শাকের দানা কিনে এনে সরিয়ে দেই সেই দানা দিয়ে সেই দানাগুলো ছড়িয়ে দেওয়ার পরে আমাদের ছোটো ছোটো চারা গাছ বেেরেই সেই চারা গাছগুলো আমরা যত্ন সহকারে বড়ো করে নেই বড়ো করে নেওয়ার পরে আমরা এই পুঁই শাক বড়ো হয়ে যায় হওয়ার পরে আমরা পুঁই শাকের তেল এর চচ্চড়ি করে খাই আমার বৌদি আছে বৌদিও ভালো রান্না করতে পারে পুঁই শাক চিংড় মাছ দিয়ে পুঁই শাকটা খেলে খুবই সুস্বাদু আলু প্রত্যেকটা গ্রাম অঞ্চলে বলুন শহরে বলুন সব জায়গায় আলু প্রত্যেকটা তরকারিতে লাগে আলুর দাম বর্তমান অবস্থা খুবই খারাপ তিরিশ টাকা করে কেজি যাচ্ছে তবুও নিয়ে আসতে হচ্ছে আমরা আলু ছাড়া কোনো দিনই কোনো তরকারি খেতে পারি না আলুই আমাদের সব তরকারি থেকে একটা দুটো এরকম দিতেই হয় আলু না হলে হয় না পেঁয়াজ পেঁয়াজ এখন বর্তমান অবস্থা আরও খারাপ ষাট টাকা করে কেজি পেঁয়াজ পেঁয়াজ যদি না থাকে তাহলে খুবই পেঁয়াজ যদি বাজার থেকে না নিয়ে আসা হয় তাহলে তরকারি রান্না করার খুবই অসুবিধার ভিতরে পড়ে যায় রসুন আছে রসুন ছশো টাকা কেজি আগে দুশো গ্রাম করে নিয়ে আসতাম এখন হয়তো একশো গ্রাম করে নিয়ে আসার জন্যে খুবই অসুবিধায় পড়ে যাচ্ছি রসুনের বর্তমান অবস্থা ছশো টাকা করে বর্তমান দর ছশো টাকা করে চলে গেছে পেঁপে পেঁপে সবারই আমাদের বাড়ি প্রায় প্রত্যেকের বাড়িতে পেঁপে গাছ আছে সেই পেঁপে আমাদের কোষ্ঠকাঠিন্য খাওয়ার জন্য কোষ্ঠকাঠিন্য দূর হয় কোষ্ঠকাঠিন্য থেকে দূর হয় পায়খানা ভালো হয় যাদের লিভারের সমস্যা তাদেরও খুবই উপকারিতা এই পেঁপে কাঁচকলা আছে এই কাঁচকলা খুবই উপকারী জিনিস যদি কারো আমাশা বা কোনো আন্তরিক কোনো কিছু হয় আমাদের এই কাঁচকলা বা এই কাঁচকলায় ভিটামিন প্রচুর ভিটামিন আসে এই কাঁশকলা খেলে মানুষের শরীরের ক্যালরি শক্তি বাড়ে এই কাঁচকলা আমাদের গ্রাম অঞ্চলের পুকুরে মরকুল্লো মাছ আসছে এই মরকুল্লো মাছ দিয়ে ঝোল করে খেতে হয় তাহলে মানুষের পুষ্টি বাড়ে

আর আছে চায়ের কাপ চায়ের কাপ প্রতি প্রত্যেককে আমাদের বাড়ি চারজনের জন্যে আটখানা চায়ের কাপ আসে অনেক সময় চায়ের কাপটা ধোয়া হয় না সেই জন্যে চায়ের কাপ চারটে চারটা আটটা রাখ হয় একসঙ্গে করে ধোয়া হয় আর আছে দুধের কৌটা দুধের কৌটা আছে যে সময় তরিতরকারী রান্না করার খুবই অসুবিধায় পড়ে যায় তখন এই দুধ দিয়ে আমাদের খাওয়া দাওয়া কোত্তে হয় গ্রাম অঞ্চলের মানুষ কোনো সময় গ্যাস ফুরিয়ে গেলে রান্না বানারও সমস্যা হয়ে যায় আর আছে চিনির কৌটা চিনির কৌটার ভিতরে পাঁচশো গ্রামের মতো চিনি আছে সে চিনি দিয়ে আমরা কোনো সময় পায়েস করে খাই কোনো সময় দুধ দিয়ে জ্বালিয়ে পায়েস করে খাই কোনো সময় চা করে খাই